আমাদের বাড়ি তিনটে বিড়াল বাচ্চা আছে তা তাদের তিনটে বিড়াল বাচ্চার নাম রাখা হয়েছিল এরকম একটার নাম বিছুটি পাতা আর একটার নাম ঝুমকো লতা আর একটার নাম লবঙ্গলতা এগুলো সব আদরেরই নাম এবং তারা সারাদিন ধরে এই দুষ্টুমি করার জন্যেই যেটা খুব দুষ্টু সেটার নাম দেওয়া হয়েছিল বিছুটি পাতা এইভাবে নাম দেওয়া হয়েছে আর ওদের যত্ন বলতে ওদের মাঝে মাঝেই রোগ হয় বিড়ালরা অধিকাংশ ক্ষেত্রে মরে যায় ওদের মাঝখানে রোগ হয় কিছু দিন খেতে পায় না খেতে পারে না ওরা না খেতে পেয়ে তারপরে মরে যায় আমাদের পাশেই একটা ভেটেরিনারি একটা ডাক্তারখানা আছে ওইরকম কিছু হওয়ার সঙ্গে সঙ্গে ওখানে নিয়ে গেলে ওরা ওষুধ দিয়ে দেয় ওষুধ দিলে ওরা আবার সেরেও যায় কিন্তু ওষুধ না খেলে ওরা কিন্তু মারা যাবে আপনি যখনই কোনও প্রাণী বা পুষবেন তখন আপনার সবসময় নজর দিতে হবে যে পাশের ভেটেরিনারি ডাক্তার সেখান থেকে যদি কোনও টিকা ফিকা দেওয়ার দরকার হয় ওদের ওষুধ খাওয়ানোর দরকার হয় এই বিষয়ে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে